আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সময় অত ফোন ওঠেনি কিন্তু এখনকার ফোনের পরিমাণটা বেশি উঠে গিয়েছে আগে আমরা যখন প ফোন ছিল না আমরা ভালো পড়াশুনা করেছি খেলাধুলো করেছি ঘুরেছি বেড়িয়েছি আমাদের মন খে ভালো ছিল কিন্তু এখনকার বাচ্চারা এবং পড়াশুনো কমে গিয়েছে খেলাধুলোও কমে গিয়েছে শুধু ফোন নিয়ে থাকে তাদের এখন পড়াশোনার হারটাও খুব বেড়ে গিয়েছে তো এখন খেলাধূলা করে না তারা ওভাবেই ফোন নিয়ে থাকে আমরা যখন পড়াশুনা করতাম তখন আমাদের সময় অত ফোন ছিল না এখন ফোনের চল বেশি বেড়ে গিয়েছে তাই বাচ্চাদের হাতে বেশি ফোন তারা গেম খেলে তারা ভাত খাওয়ার সময় ফোন দেখে তারা ঘুমাতে যাওয়ার সময়ও ফোন দেখে তাদের সব সময় ফোনই দরকার